হ্যালো আপনি কি অঞ্জলি জুয়েলার্সের ওনার বলছেন বলছি আমি পুজোতে কিছু শাড়ি কিনেছি ওর ম্যাচিংয়ে কিছু গয়না নিতে চাই তো আপনার ওখানে কীরকম গয়নার কালেকশান আছে আচ্ছা আপনি একটু ওই জুয়েলারিগুলোর ফটো যদি হোয়াটসঅ্যাপে পাঠাতেন তাহলে ভালো হতো আমি দেখে একটু সিলেক্ট করে আপনাকে বলে দিতাম তবে পোড়া মাটির জিনিস আমার খুব একটা পছন্দ না ওই মেটাল জুয়েলারি হলে ভালো হতো আপনি কি ফটো পাঠাতে পারবেন আমি আপনাকে বলে দিচ্ছি আমি আপনি আমাকে মেটালেরই কিছু জুয়েলারির ফটো পাঠান আমি আপনাকে বলে দিচ্ছি কোনগুলো নেবো তো আপনি সেরকম মতো পাঠাবেন একটু লংয়ের মধ্যে হলে ভালো হতো খোলা থাকে বললে একটু ভালো হয় তাহলে আমি টাইম বার করে সেরকম মতো যাবো আচ্ছা ঠিক আছে